আমার একটা ইয়ে লেডিস টেলার আছে তাতে আমি ব্লাউজ শাড়ির ফলস পিকো সালোয়ার কামিজ অল্টার সমস্ত কাজই করি আমার শুধু একটা মেশিন ডবল মেশিন আছে আমি কাজটাকে আর একটু ভালো করার জন্য আর কাজটাকে আর একটু সহজ করার জন্য আমি কিছু একটা পিকো মেশিন একটা এমনি ডবল মেশিন একটা মটর কিছু ফলস পাড় আর আরো একটা যদি ডবল মেশিন হয় তালে আমি কাজটাকে আরো ভালোভাবে এগিয়ে নিতে পারবো এগুলো হলে আমার মোটামুটি ভালোই হবে